হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন আমি আপনার জন্যে কি করতে পারি তবে হ্যাঁ ভালো কথা হ্যাঁ ভালো কথা হ্যাঁ তা বলুন কী করতে হবে হুম অ্যাঁ পাঁচ বিঘে হ্যাঁ ওই তো ফুলকপি বাঁধাকপি ওলকপি আর ওই পটল এখন যেহেতু এখন যেহেতু শীতের সময় শীতের ফসল সব আছে নতুন ফুলকপি বাঁধাকপি হ্যাঁ আছে হ্যাঁ আপনি ওদের থেকে নেবেন না আমার থেকে নেবেন

হ্যাঁ ঠিক কবে আচ্ছা ঠিক আছে আপনি কবে নিতে আসবেন টাকা কি নগদ দেবেন না বাকি আচ্ছা ঠিক আছে